সতেরোশো সাতানব্বই সালের পলাশীর প্রান্তরে পলাশীর যুদ্ধে বাংলা বিহার ও উড়িষ্যার স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ভারত দখলের জন্য লেগে পরেন তারপর দুশো বছর নানারকম অত্যাচার শাসন করে সমস্ত দেশ লুট করে নিয়ে যায় ইংরেজ সৈন্যরা আমাদের দেশে তখন দেখা দিল নানা রকমের বিদ্রোহ যেমন সাঁওতাল বিদ্রোহ সিপাহি বিদ্রোহ যেগুলিকে নেতৃত্ব দিয়েছিলেন বিনয় বাদল দীনেশ নেতাজী সুভাষচন্দ্র বসু ও অন্যান্য নেতৃবর্গ দেশের মাটিতে ঝড়েছে অনেক রক্ত অনেক নরনারী দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন নিঃস্বার্থভাবে স্বাধীনতার যুদ্ধ বলতে মনে পরে সাঁওতাল বিদ্রোহের কথা যেখানে নীলকর সাহেবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন সাঁওতাল নরনারীগণ এবং সারা দেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে তারপর বিভিন্ন রকমের আন্দোলন যেমন সিপাহী বিদ্রোহ আরও অন্যান্য রকমের বিদ্রোহ দেখা দেয় তারপর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে